হ্যালো দাদা আমি প্রিয়াঙ্কা ঘোষ বলছি আপনি এক ঘন্টা আগে আমাকে ছেড়ে দিয়ে গেছেন বানপুরে আমি আপনাকে বুক করেছিলাম প্রিয়াঙ্কা ঘোষ নামে আমার বুকিং ছিল আমি হয়তো পিছন সিটে আমার পার্সটা ভুলে এসছি আপনি কাইন্ডলি একটু চেক করুন আর আমাকে বলুন যে ওটা ওখানে আছে কি না আপনি কোথায় আছেন বলুন আমি গিয়ে ওটাকে নিয়ে আসব কারণ ওতে আমার কিছু টাকা আর কিছু জরুরি কাগজপত্রও ওখানে আছে আপনি কীভাবে বলছেন যে নেই আপনি একবার দেখবেন তো আপনি তো দেখলেনই না আমি তো আপনাকে জাস্ট এখনই বললাম আপনি চেক করুন হয়তো পিছনের সিটে নেই হয়তো পড়ে গেছে বা আপনি আমার পরে যাকে যাকে নিয়েছেন তাদেরকেও একবার ফোন করে জিজ্ঞেস করুন সবার নাম্বারই তো আপনার কাছে অ্যাভেলেবেল আপনি একবার জিজ্ঞেস করুন আপনি হট করেই বলছেন নেই ওরকমভাবে কি করে আপনি বলছেন নেই আপনি যে এত বড় সংস্থার একটা একটা খুব ভালো নামী দামী ড্রাইভার তো তাকে আমি কি করে বিশ্বাস করব যে আপনি ওরকম করে বলে দিচ্ছেন এতে তো আপনার বদনাম তো হবেই আপনার যে সংস্থা তার বদনামও হবে আপনি ভালো করে খুঁজুন আমি লাইনে আছি বা আপনার আমার পরে যাদেরকে আপনি ছেড়েছেন তাদেরকে একবার কল করুন আপনি তো না খুঁজে আগের থেকেই না বলছেন আপনি কি খুঁজলেন বলুন আমাকে ঠিক আছে আপনি খুঁজুন খুঁজে দেখুন নিশ্চয়ই ওখানে কোথাও আছে আমি তো আপনার মানে আপনার ক্যাব থেকে নেমে আমি ঘরেই এসছি আর তো আমি কোথাও যাইনি আমি এখন দেখছি আমার পার্সটা নেই ওই জন্যেই আপনাকে ফোন করলাম আমি তো আর কোথাও বেরোইনি যে অন্য কোথাও আমি ফেলে আসব হ্যাঁ আপনি খুঁজে দেখুন নিয়ে আমাকে জানান